আমাদের গ্রাম থেকে সব বন্ধুবান্ধব মিলে এক জায়গায় ঘুরতে যাব বলে পরিকল্পনা করেছি তারপর বাড়িতে গিয়ে বললাম বাবা যেতে দিচ্ছে না তারপর অনেক বোঝানোর পরে বাবা রাজি হয়ে গেল বাড়ি থেকে ম্যানেজ করে নিলাম তারপরে বন্ধুদের সাথে ক্লাবে বসে আলোচনা করলাম যে কোথায় ঘুরতে যাওয়া হবে সবাই বলল দিঘায় যাব আমারও দিঘাতে যেতে ভালো লাগে তাই বললাম হ্যাঁ দিঘাতে যাব তারপরে বলল যে কিসে করে যাবি বলল যে বাইকে করে যাব এখান থেকে অনেকটা দূরে দিঘা তাই বললাম যে বাইকে করে যাব না একটা গাড়ি ভাড়া কর বন্ধুরা বলল ঠিক আছে গাড়ি ভাড়া হবে বলে গাড়ি ভাড়া করলাম করে ঘুরতে যাওয়ার দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল পিকনিক ওখানে গিয়ে পিকনিক করব যা ওই জন্য সব জিনিসপত্ত নিয়ে নিয়েছি গাড়িতে করে তা এবারে ওখানে গেলাম গিয়ে পিকনিক করে পিকনিক করে আমরা অনেক খাওয়া দাওয়া করে ওখান থেকে ঘুরে আবার বাড়িতে চলে আসলাম